হ্যাঁ আমার ঠিক পাশের বাড়িটি এই হোমস্টে পরিষেবার অন্তর্গত পশ্চিম বর্ধমান জেলায় পর্যটনের জন্য এমন বিশেষ কোনও স্থান না থাকায় এখানে হোমস্টের পরিমাণ অত্যন্ত কম কিন্তু স্থান বলতে রয়েছে মাইথন ড্যাম পাঞ্চেত ড্যাম বর্ধমান রাজবাড়ি বর্ধমান শিব মন্দির ইত্যাদি এবং এইগুলোর এক এক স্থান থেকে অন্য স্থানে ব্যপ্তি অনেকটা হওয়ায় হোমস্টেগুলিও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এছাড়াও রয়েছে কল্যাণেশ্বরী মন্দির আমার পাশের বাড়ির যে হোমস্টেটি এটি অত্যন্ত সুন্দর এবং এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা ও পরিষেবা দেওয়া হয় খাবারের দিক থেকে থাকে সকাল দুপুর বিকেল এবং রাতের জন্য খাবার সকালে থাকে ডিম টোস্ট চা কফি তার সাথে ফলের রস দুপুরবেলা খাবারে থাকে ভাত ডাল একটি সবজি তার সাথে চিকেন বা মাটন ও মাছ এবং তার সাথে থাকে পাঁপড় ও চাটনি বিকেলের খাবারে পশ্চিম বর্ধমান জেলার সবচেয়ে বেশি প্রধানত খাবার হল মুড়ি তাই থাকে মুড়ি এবং কিছু ভাজাভুজি এবং রাত্রের খাবারে থাকে রুটি তরকারি এবং যা চাওয়া যায় তাই তার সঙ্গে পরিষেবা হিসাবে ট্যুর গাইডেরও ব্যবস্থা আছে যারা লোকালয় গাড়িতে করে ঘুরিয়ে পর্যটকদের দেখাতে পারে যেমন ব্লু ফ্যাক্টারি বা দামোদর নদী এইগুলি